অনলাইনে আমার নাতির জন্যে একটা জামা কিনবো অনলাইনে আমরা ফোন করলাম ফোন করে আমাদের বাড়িতে এলো আসার পরে আমরা অর্ডার দিলাম মাধ্যমে একটা জামা প্যান্ট নাতনির জন্যে তারপরে আমাকে বলে গেলো অমুক দিনে আসবো ওই চার পাঁচ দিন পরে কিন্তু চার পাঁচ দিন পরই আমাকে জামা প্যান্ট এনেছে কিন্তু জামা কাপড়ের রঙ বেশ পছন্দ হয়েছে আর ঠিক মতো ডেলিভারিও দেয় আর আমার দেখাদেখি আরও দু একজন ওকে অর্ডার দেয় এবং ওর ব্যবহারও ভালো যাতে আমরা আবার ও অনেক কাস্টোমারও দিয়ে দিই এবং এখন অনলাইনে যিনি সব পরিষেবা দেয় আমার খুব ভালো লাগে ব্যবহার ভালো এবং আশা করি

ব্যবহার ভালোর জন্যে কাস্টমারও পাচ্ছে আর ওঁকে ধন্যবাদ জানাই